আমাকে প্রায়শই আমাদের এলাকায় বাসে করেই যাতায়াত করতে হয় বিভিন্ন কাজের জন্য এবং মাজে মধ্যে ছেলেকে স্কুলে দিতে যাওয়া এবং সেখান থেকে আনা এবং কুটুম বাড়ি বা আত্মীয় বাড়িতে যাওয়ার জন্য আমাকে কিন্তু বাসেই ভ্রমণ করতে হয় আমি যখন বাসে ভ্রমণ করি তখন কিন্তু আমার ড্রাইভারকে দেখে খুব কষ্ট হয় এবং তাকে দেখে আমার খুব আনন্দও লাগে তিনি একটি ছোটো জানলার ধারে একটি দরজা আছে তার দরজা দিয়ে শুধু তিনিই বেড়াতে পারেন আবার তিনিই ঢুকে বসতে পারেন এটি স্টিয়ারিং আছে একটি জানলা আছে তার সামনে ঠাকুরের ছবি থাকে বড়ো কাঁচ সেই কাঁচ দিয়ে কিন্তু রাস্তাটা পুরো লক্ষ্য করে তাকে গাড়িটি চালাতে হয় তার সাইডে একটি আয়না আছে সেই আয়নাতে তিনি বাঁ দিক ডান দিকটা লক্ষ্যে রাখতে পারেন এবং সেই অনুসারে নিয়ম অনুসারেই কিন্তু তিনি গাড়িটা চালিয়ে নিয়ে যান এবং অনেক প্যাসেঞ্জারের জীবনকেও এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যান তিনি যেখানটাতে বসে গাড়ি চালান সেখানে কিন্তু ইঞ্জিনের মেশিনটা বসানো থাকে স্টোরেজ থাকে সেখানটা থেকে প্রচুর পরিমাণে গরম ভাপ বেরোয় এবং স্টিয়ারিং থাকে ক্যারিয়ার থাকে আসনটা সিটটা যেই আসন থাকে সে সিটটা একটু স্পঞ্জের গদির মতোন থাকে সে সিটে বসেই কিন্তু তাকে গাড়ি চালাতে হয় ডিজেলে চলে আমরা কিন্তু প্রায়শই দেখি বাস কিন্তু ডিজেল নেয়ায় এবং পেট্রল নেয় পেট্রল ডিজেল নিয়েই গাড়ি কিন্তু পেট ডিজেলেই চলে পেট্রল সেন্টারে মাঝে মধ্যে প্রবেশ করেন এবং সেখান থেকে ডিজেল নেয় নিয়ে কিন্তু গাড়িটি চালান ড্রাইভার মাল দেখে মাঝে মধ্যে আমাদের কষ্ট হয় যে তিনি অনেকটা রাস্তা কিন্তু হ্যাঁ একটি নির্দিষ্ট দিকে লক্ষ্য করেই তাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হয় এবং অনেকগুলি মানুষের জীবনকে তার সঙ্গে বসিয়ে নিয়ে যেতে হয়